সারা দিন জল প্রয়োজনীয় এমন বিভিন্ন জিনিসগুলি কী কী এমনও বিভিন্ন জিনিসগুলি আছে যেগুলো অনেক ক্ষেত্রেই জল প্রয়োজন হয় কারণ জল আমাদের জীবন তাই জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না তাই সারা দিন জল প্রয়োজন হয় এমন অনেক জিনিস আমাদের কাছে আছে যেগুলি সারা দিন জল প্রয়োজনের ক্ষেত্রে কাজে লাগে এবং সেগুলি থেকে প্রচুর পরিমাণে সব কিছু কাজ করা যায় এবং সবগুলি দিয়ে সত্যি তাদের খুব সত্যিই ভালো কিছু কাজ করা যায় এবং সেগুলি দিয়ে দেখতে গেলে সত্যি কোথায় কী উন্নতি হয় এবং সব কিছুর জন্য জল প্রয়োজন হয় প্রথম থেকে আমরা যদি জল খাওয়ার কথা বলি তাহলে জল খাওয়ার জল আমাদেরকে খেতেই হবে কারণ জল আমাদের জীবন তাই জল ছাড়া আমরা বাঁচতে পারব না তাই আমাদেরকে প্রথম যদি আমরা বলি জল খাওয়ার কথা সারা দিনে আমাদেরকে একটি ছোটো দ বারো বছর পর্যন্ত শিশু এটি দুই থেকে তিন লিটার জল খাওয়া উচিত এবং তার ঊর্ধ্বে যারা সত্যি বড় তাদেরকে চার থেকে ছ লিটার জল খাওয়া উচিত ঠিকঠাকভাবে জল না খেলে আমাদের পাচন ক্রিয়া ঠিকভাবে কাজ করবে না এবং সেটি ভালোভাবে হবে না এবং জল আমাদেরকে অবশ্যই খাওয়া উচিত এবং এরপর যদি আমরা জলের ব্যবহার চাই তার পরে যেটা আসবে সেটা হলো স্নান করার কাজে লাগে এবং স্নান করার যে ব্যবহৃত হয় এবং সেই সব স্নান করার জন্য সত্যি যে জল ব্যবহৃত হয় সেসব জলগুলির জন্য আমাদের স্নান করতে কাজে লাগে কারণ প্রতিটি মানুষকে প্রতিদিন স্নান অবশ্যই করা উচিত স্নান না করলে সত্যি ঠিক থাকবে না এবং গায়ে ময়লা টয়লা সব কিছু দূরীকরণের জন্য স্নান অবশ্যই গুরুত্বপূর্ণ স্নান আমাদেরকে করতেই হবে তাই জল দুটি গুরুত্বপূর্ণ কাজ হলো জল খাওয়া এবং স্নান করা এই দুটি খুবই গুরুত্বপূর্ণ কাজ এর পরে যেটি আমরা বলি সেটা হচ্ছে বাসন ধোয়া আমাদের দৈনন্দিন জীবনে যেই সব জিনিসগুলি আমি ব্যবহার করি সেই সব জিনিসগুলোকে ধোয়ার জন্য আমাদেরকে সব কিছু ব্যবহার করতে হয় এবং সব কিছুর জন্য সব কিছু ব্যবহার করার জন্য আমাদেরকে এই দূরীকরণের জন্য আমাদেরকে এই সব ব্যবহৃতর জন্য এই সব ধোয়ার এবং ধৌতকর্মের জন্য সমস্ত কিছু কাজে লাগে এবং সেগুলির জন্যে সত্যিই যে কী ব্যবহৃত হয় এবং সব কিছুর বিনিময়ে সব কিছু ধোয়ার জন্য জল লাগে এসব জলের জন্য সত্যি খুব ভালো লাগে এবং এই সব কাজের জন্য আমরা সব কিছু দূর করি এবং সব কিছু আমাদেরকে ধৌতকর্মে জল কাজে লাগে এবং এছাড়াও জলে সব কিছু ধুতে সবজি টবজি ধুতে সবজি কেটে ধুতে এবং শরীর জীবাণুমুক্ত করতে জল কাজে লাগে এবং রোজ ভালোভাবে ধৌতকর্মের জন্য জল ভালো লাগে চেস চাষবাস এবং ক্ষেতে সেচ ব্যবহার করার জন্য জল লাগে আমরা যখন তিনবার চাষ করি আমন বোরো এবং আউশ সব কিছু ধানের চাষ এবং আরও আলু টালু চাষ করার জন্য পর্যাপ্ত পরিমাণ জল ছাড়া কোনো ফসলই ভালোভাবে হবে না তাই সেগুলির জন্য আমাদেরকে জল ব্যবহার করতে আলুতে চারবার থেকে পাঁচবার পান দেওয়া হয় এবং সব কিছু ব্যবহার করার জন্য এবং সব কিছুর জন্য জলে এ ব্যবহৃত করা হয় এবং সব কিছু ব্যবস্থা করা হয় এবং এই সবের জন্য জল আমরা ব্যবহার করে থাকি এবং জল ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না তাই জল অবশ্যই দরকার এবং জল অবশ্যই ব্যবহার করতে হবে জল ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না জল অবশ্যই দরকার আমাদের শরীরে জল ছাড়া সত্যিই কি কেউ বাঁচতে পারে তাই জল ফসলের চাষের জন্য জল দরকার এরপর যদি বলি গোরু মোষ স্নান করানোর জন্য জল দরকার হয় গোরু মোষ স্নান করানো বলতে গোরু মোষ স্নান করানোর জন্য জল দরকার হয় গোরু থাকে এবং সেই সব গোরু মোষকে স্নান করাতে হয় যেসব আমাদের চাষিবাসি ঘরে গোরু মোষ সব কিছু থাকে এবং সেই সব গোরু মোষকেও স্নান করানোর জন্য সব ইয়ে করতে হয় এবং সেসব গোরু মোষগুলি ইয়ে করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় এসব জিনিসপত্র এবং সেগুলির জন্য ব্যবহৃত এই সব জিনিসগুলি আমাদের গোরু মোষ স্নান করানো সব কিছু ব্যবহার করতে হয় এই সব ব্যবহারের জন্যই এই সব বেড়ে চলেছে এবং সব কিছুকে ঘেঁটে এবং সব কিছুকে এগিয়ে চলে এ গোরু মোষ স্নান করাতে আমাদেরকে হয় গোরু মোষ স্নান করালে গোরু মোষের চেহারা অবশ্যই ভালো রাখা দরকার সত্যিই সব কিছুর জন্য চাম জল দরকার এবং এই সব সব কিছু ব্যবহার করার জন্য মানব জীবনে জলের যে কতটা ভূমিকা এই সব জল ছাড়া কেউ বাঁচতে পারে না এবং জলের জন্য জলের জন্য ব্যবহৃত জিনিসগুলি জানেন এবং জলের থেকে এই সব ব্যবহার করা হয় এবং জল সত্যিই খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং জল এই জল ছাড়া কেউই বাঁচতে পারবে না জল জলের খুব বিভিন্ন ভূমিকা রয়েছে এবং জলকে আমরা সত্যি গুরুত্বপূর্ণ এবং জল যে অপচয় সে অপচয়ের হাত থেকে আমাদের জলকে বাঁচাতে হবে এই সব জলে মানে এবং জল থেকে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি জল ছাড়া আমরা বাঁচতে পারব না তাই জলের জন্য আমরা অনেক কিছু চলেছি এবং জল আমাদের সত্যিই জল অপচয় বাদ দিয়ে জল সংরক্ষণ করতে হবে ছাদের মধ্যে ড্রাম করে হলেও আমাদেরকে জল অপচয় বন্ধ করতে হবে না হলে আমরা আগামী দিনে সত্যিই খুব সমস্যার সম্মুখীন হয়ে পড়ব এবং আমরা সবাই মিলে দৃঢ় অঙ্গীকার করছি যে আমরা জল সংরক্ষণ করব